আমরা বাস বুকিং করেছিলাম ট্যুরিজম একটি কোম্পানি থেকে যেখান থেকে অযোধ্যা যাওয়ার একটি বাস বাস ছাড়া হয় এটি আমরা সকালবেলায় বেরিয়েছিলাম ভোর দিকে প্রায় পাঁচটার সময় আমরা সেখান থেকে গিয়েছিলাম অযোধ্যা সেখানে সেখানে যাওয়ার রাস্তাটি খুবই আরামদায়ক ছিলো সকালবেলায় চারদিকে গাছের আলো সূর্যের আলো এবং গাছের সবুজ কালারের আবরণ আমাদের খুবই অনুভূতি ভালো অনুভূতি দিয়েছিলো এখানে আমরা নানা জায়গা ঘুরেছিলাম অযোধ্যাতে দেখেছি আমরা নানা গাছপালা এবং অনেক কিছু এখানে ছিলো ওখানে অনেক আনন্দদায়ক জায়গা এটি এখানে আমরা দেখতে পাই মানে অনেক গাছ থাকার কারণে এখানে রোদ বেশি পড়ে না এখানে অন্তত আরামদায়ক জায়গা এখানে এখানে আমরা দেখি যে অনেক ঝর্না আছে এবং এখানে পাহাড় পর্বত খুব আছে এখানে অযোধ্যাতে অযোধ্যাতে যাওয়ার যে সহজ উপায় হলো কোনো একটি কোম্পানি বা ট্যুরিস্টের জন্য যাবে কোম্পানির সাথে যোগাযোগ করা এখানে আমরা দেখি যে এর রাস্তার ধারে অনেক গাছ লাগানো আছে সারি সারিভাবে এই দেখে আমাদের মনে হয়েছে প্রত্যেককে একটি করে গাছ বাড়িতে লাগানো দরকার যাতে পরিবেশ রক্ষা হয় ফলে সূর্যের তাপ এতো গরমের কারণ হলো গাছ কাটা গাছ গাছ কাটা তাই বন্ধ করতে হবে এরম ফলে সূর্যের তাপ কমে যাবে এবং আবার পৃথিবী বিশ্ব উষ্ণায়ন কমে যাবে